আমি যখন পড়া শেষ করে সবে মাত্র চাকরিতে ঢুকি তখন আমি একদম চাকরির শুরুর দিকে ছিলাম ন্যূনতম দিকের থেকে উঠে উঠে আজকে আমি অনেকটা উপরে উঠেছি এবং ভবিষ্যতে আমি চাই যাতে আমি অনেকটা উপরে উঠতে পারি এবং নিজেকে আরও উন্নত করতে পারি আমার পায়ের তলার মাটিটা যাতে আরো শক্ত করতে পারি আমার বাবা মাকে দেখতে পারি